আমি যেহেতু শহরে থাকি আমি যেহেতু শহরে থাকি তাই আমি যখন শহর থেকে গ্রামে আসি তখন দেখি ঠাকুমারা কাকিমারা আমাদের গ্রামের কিছু কিছু মা বোনেরা তারা বিভিন্ন রকমের ডিজাইনের সেলাই করে যেমন আসন সেলাই নকসা করা কাঁথা সেলাই বিভিন্ন প্রকল্পে সুতির শাড়ির উপরে ডিজাইন করা উল দিয়ে বিভিন্ন কালারে সুতো দিয়ে ডিজাইন করা এইগুলো আমি বসে বসে দেখতাম কিছুদিন দেখার পরে কাকিমাদের কাছ থেকে কিছু মাল নিতাম মাল নিয়ে আমি কাকিমাদের সাথে করতাম সেলাইগুলো করার পরে খুব সুন্দর করে সূচে সুতো পড়িয়ে বিভিন্ন রকমের সুতো কালারিং দিয়ে বিভিন্ন বিভিন্ন ডিজাইন আমি করতাম সুতোগুলোকে আসন বা কাঁথার সঙ্গে যে সেলাইগুলো দিতাম খুব সুন্দর করে চাপা সেলাই দিতাম যাতে শুতোগুনো যেন একটু শল না থাকে বা এবড়ো খেবড়ো থাকে খুব সুন্দর করে কাটিং করে সুতোগুলো চেপে চেপে সেলাই করতাম কিছুদিন গায়ে সেলাই করার পরে কাকিমার কাছ থেকে মাল নিয়ে আমি শহরে বাড়িতে যাই গিয়ে ওখানে বিভিন্ন কাপড়ের উপরে বা আসনের উপরে আমি সেলাইগুলো করতাম বাড়ি বসে বসে যখন আমি কিছু মাল নিয়ে যেতাম মালগুনো যখন সেলাই করে আমি গাঁয়ের বাড়িতে আনতাম সেলাইগুলো দেখে খুব পছন্দ হত এদের এতো সুন্দর করে বুনতাম বুননগুনো যেন একদম অরিজিনাল নস্কা নকসা করার মতন লাগতো হাতে সেলাই বলে মনে হতো না আমার সেলাইয়ের জিনিসপত্রগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত সবার পছন্দ হতো সেলাই প্রকল্পগুলি গুলিতে কাজ করার খুব অনুগ্রহ ছিল আমার সুন্দর কাজ করতাম এবং আগ্রহ ছিল খুব যে সেলাই আমি যেন ভালোভাবে করতে পারি এটাই আমার সবথেকে ভালো আগ্রহ